হ্যাঁ হ্যালো বলছিলাম যে একটা ক্যাবের জন্য বুক করছিলাম আমরা বাড়ির সকলে মিলে ইসকন মন্দির যাবো বলে ক্যাব বুক করার জন্য বলছিলাম চার জন মিলে গাড়িইইন গাড়িকে ফোন করা যাক হ্যালো বলছিলাম যে একটা ক্যাব বুক পাওয়া যাবে আমরা স বাড়ির সকলে মিলে ইসকন মন্দির মায়াপুর ইস্কন মন্দির যাবো ওই জন্য বলছিলাম আর কি একটা ক্যাব বুক পাওয়া যাবে কি আজকের আজকের মধ্যে আমাদের বাড়ির সবাই মিলে যাবো কেন আজকে হবে না আজকেও ঠিক আছে তাহলে পনেরোই নভেম্বর হবে পনেরোই নভেম্বর আমরা সবাই মিলে তাহলে পনেরোই নভেম্বর দু হাজার তেইশ আমরা সবাই মিলে বাড়ির ইসকন মন্দির যাবো অ আমাদের বাড়ি আমাদের বাড়ি হচ্ছে নদীয়াতে নদীয়াতে আমাদের বাড়ি আর আমাদের বাড়ির সকলে মিলে মায়াপুরে ইসকন মন্দির যাবো তো ভাড়া হবে পনেরোই নভেম্বর দু হাজার তেইশ ও ঠিক আছে তাহলে ওইদিনে একদম হবে তো ঠিক আছে তাহলে সকাল আটটার সময় চলে আসবে তাহলে হ্যাঁ সকাল আটটার সময় আমরা সকলে সবাই মিলে চলে যাবো ঠিক আছে